বর্তমানে কিছু কুসংস্কার হল মুসলিমদের পর্দা প্রথা বিড়াল রাস্তা কেটে গেলে অশুভ কিছু হয় এক শালিক দেখলে অশুভ কিছু হয় হাত চুলকালে টাকা আসে এক চোখ ঝিমটি মারলে নাকি অশুভ কিছু হয় তো এগুলো বিভিন্ন লোক খুব বিশ্বাস করে তবে কুসংস্কার হল অযৌক্তিক কোনো বিশ্বাস বা অভ্যাস যেমন একটি অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয় বিজ্ঞান বা এর কার্যকরিতা নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া ভাগ্য বা জাদুতে ইতিবাচক বিশ্বাস অথবা যা অজানা তা থেকে ভয় পাওয়া এছাড়াও কুসংস্কার বলতে ধর্মীয় বিশ্বাস বা অযৌক্তিকতা থেকে উদ্ভূত কর্মকাণ্ডকে বোঝায় কুসংস্কার শব্দটি প্রায় একটি নির্দিষ্ট সমাজের অধিকাংশের দ্বারা না অনুসরণ না করা ধর্মের কথা বলে ব্যবহৃত হয় যদিও প্রথাগত ধর্মের মধ্যে কুসংস্কার রয়েছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে এটি সাধারণত ভাগ্য ভবিষ্যৎবাণী এবং নির্দিষ্ট আধ্যাত্মিক জগতের বিশেষ করে বিশ্বাস এবং অভ্যাসগুলির ক্ষেত্রে প্রয়োগ করা হয় বিশেষ করে এই ধারণাটি যে নির্দিষ্ট সম্পর্কহীনের পূর্বের ঘটনাগুলি তারা ভবিষ্যতের ঘটনাগুলির জন্য ভবিষ্যৎবাণী করতে পারে কুসংস্কার শব্দটি পঞ্চদশ শতকের প্রথমে ইংরেজিতে ব্যবহৃত হয়েছিল যা মূলত ফরাসি সুপার স্টিশনা থেকে নেওয়া